ভারতের শিল্প বলতে অনেকে অনেকগুলিই বোঝায় যে রকম ধরো পাট শিল্প কুটির শিল্প মাদুর শিল্প এবং কাঠের জিনিসের যে শিল্প এছাড়াও কুমোরদের বানানো যে মাটির হাঁড়ি এ এই শিল্পগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ এখন মানুষ উন্নত হয়েছে এছাড়াও ও কাঠের দাম বেড়ে যাচ্ছে সেই জন্য কাঠগুলো বিদেশে চলে যাচ্ছে সে সেক্ষেত্রে কাঠ শিল্প কমে যাচ্ছে এছাড়াও মাটির কুমোরদের বানানো যে মাটির কলসি সেগুলো মানুষ আর লাগাচ্ছে না সেক্ষেত্রে মাটির জিনিসের শিল্প কমে যাচ্ছে এক্ষেত্রে সরকারের কিছু সাহায্য করা দরকার যাতে মানুষ কুটির শিল্প নিয়ে কিছু করতে পারে তাতে সরকারের সাহায্য করা দরকার